কিছু খাবারের নাম হলো কফি বিস্কিট তারপরে ব্রে হাতে বানানো রুটি তার সাথে একটা সবজি হল মিষ্টি হল প্রবলেম নেই ঠিক আছে ভাত ডাল মাছ মাংস ডিম সবই চলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর অকেশনে যে কোনও অকেশনে বিরিয়ানি হল হ্যাঁ আর বিকেলে কখনও কখনও চাউমিন চিপস খেয়ে নিলাম এগুলো দিয়েই চলে যায় দিন কোনও ব্যাপার নেই ওকে